হ্যাঁ আমি আগে কলের জল পেতাম কিন্তু এখন কলের জল পাই না আমাদের ট্যাপ লাগানো হয়েছিলো কিন্তু সেই এখন আর সেই ট্যাপে জল পড়ে না তো আমাদের এখন কলের জলেও না পড়ার জন্য বা ট্যাপ কলের জল না পড়ার জন্য আমাদের অনেক সমস্যা হয় তো সেই আর এমনিও জল ছাড়া আমরা আমাদের জীবন চলে না তো সেই জল না থাকায় তো আমাদের অনেক সমস্যা হয় বাড়ির যে কোনো কাজ আমাদের জামা কাপড় কাচা থেকে শুরু করে বাসন মাজা বিভিন্ন রকম স রান্না করা থেকে শুরু করে খাওয়া দাওয়া আমাদের অনেক সমস্যা হয় তো আমাদের অনেক দূর থেকে জল নিয়ে আসতে হয় আমাদের অনেক দূর থেকেই জল নিয়ে আসতে হয় যদি আমাদের জল যদি জল পেতাম তাহলে আমাদের আর এত কষ্ট পেতে হতো না জলের জন্য আমরা অনেক সহজেই জল জীবনযাপন করতে পারতাম জলের জন্য অতটা সমস্যা হতো না হ্যাঁ আমরা পরিষ্কার পরিষ্কার জল পাই আগেও পেতাম এখনও পাই